হ্যাঁ আমাদের গ্রামে খোলা জায়গায় মলত্যাগ সাধারণ বিষয় ছিল আগে কিন্তু এখন আর কেউ খোলা জায়গায় মলত্যাগ করে না নির্দিষ্ট শৌচালয়ে তারা যায় আগে যখন খোলা জায়গায় মলত্যাগ করতো বা বাথরুম করতো সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতো রোগ জীবাণু আমাদের মধ্যে ছড়িয়ে পড়তো কলেরা ম্যালেরিয়া এগুলো আমাদের মধ্যে খুব সাধারণ বিষয় ছিল গ্রামের মানুষদের মধ্যে এবং খোলা জায়গায় শৌচালয় এর ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের খুব সমস্যার সম্মুখীন হতে হতো এই জন্য আমরা আগের থেকে অনেক উন্নত করতে পেরেছি খোলা জায়গায় মলত্যাগ অনেকটা আমাদের এলাকায় কমে গেছে